মোবাইলের নেতিবাচক দিকগুলি মোবাইল আমাদেরকে বিভিন্ন ছাত্রছাত্রীরা মোবাইলটা খারাপভাবে ব্যবহার করে তাদের পড়াশোনার যে দিকগুলি তা বন্ধ করে ফেলছে এবং মোবাইলের অত্যধিক নেশা করে ফেলছে দ্বিতীয় আমরা বিকেলবেলা যে মাঠে ফুটবল ক্রিকেট খেলতে যাই এখনকার ছেলেরা মোবাইল পেয়ে বিভিন্ন গেম খেলছে মোবাইলের মাধ্যমে এবং বিকেলের সেই মাঠের আর দর্শন করছে না এবং মাঠে খেলতেও যাচ্ছে না মোবাইলে এর এর থেকেও বরং যে ক্ষতিকারক দিকটি সেটি হল যে মোবাইলের মাধ্যমে মোবাইল অত্যধিক ব্যবহার করার জন্য শারীরিক ও মানসিক বিভিন্ন দিক ক্ষতি হচ্ছে অল্প বয়সী ছাত্রের ছাত্রের মানসিক যে চাপ সেটি মোবাইলের মাধ্যমে ধরা পড়ে এবং ছাত্রটি মানসিক দিক থেকে ভারসাম্য হারিয়ে ফেলছে